নতুন ডিজিটাল ক্যামেরা যে শ শিল্প জগৎ তৈরি হয়েছে ওটার সাথে আমি অভ্যস্থ নই আমাদের যে পুরোনো ক্যামেরা ছিল ওর সাথে দাঁড়িয়ে আমরা কাজ করতে অভ্যস্থ তাই এটার সাথে আমার বর্তমানে একটু মানে থাকতে একটু অসুবিধা হচ্ছে